হ্যাঁ বাংলা সাহিত্যের একটি বই পড়ে আমি নতুন চিন্তার সন্ধান পেয়েছিলাম আর সেটি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক এই বইটি প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক এবং প্রাচীন বনাঞ্চল যেখানে মানুষ সভ্যতার বাইরে এসে নতুন ধরনের জীবনের মুখোমুখি হয় সেই বিষয়গুলো নিয়ে গভীরভাবে চিন্তা করতে শিখিয়েছে বইটি পড়ে আমি বুঝতে পেরেছি প্রকৃতি শুধুমাত্র এক পটভূমি নয় বরঞ্চ এটি জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এবং আমাদের মানসিক ও আধ্যাত্মিক উন্নতির অন্যতম উৎস বইটি আমাকে প্রকৃতির সংস্করণ সংরক্ষণের গুরুত্ব ও মানুষের আভিজাত্য আদিমত্বার মধ্যে থাকা সুক্ষ্ম সম্পর্কে উপর নতুন ধারণা দিয়েছে যদিও আমি কোনো বই পড়ার ক্লাবে আনুষ্ঠানিকভাবে যোগ দিইনি তবে বন্ধুদের সাথে সাহিত্য আলোচনা করার মধ্যে সেই আনন্দ খুঁজে পাই